যে মাছ ধরার জন্য বলছেন তো আমরা তো নদীতে মাছ ধরি না নদীতে মাছ ধর দেখেছি তো আমরা বাড়িতে যখন মাছ ধরার ইয়ে হয় মাছ ধরার দরকার হয় তো আমাদের বাড়িতে বর আছে শ্বশুর আছে কাকা আছে তাদের বলি যে মাছ ধরে দাও তো আমরা মাছ ধরি জালে আবার কখনও ছিপে মাছ ধরি তো আমরা যখন মাছ ধরি তা আমাদের নদীতে মাছ ধরে না আমরা ধরি না তো যখন ফোন দেখি তখন নদীতে মাছ ধরে কীভাবে কীভাবে দেখি নদীতে কীভাবে ধরে তাও দেখি তো আমরা বাড়িতে যখন মাছ ধরাই হয় দরকার হয় তো আমরা তো মাছ ধরি ছিপে বলো জালে